পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা দেশ যেখানে সব ধর্মের লোক এখানে বসবাস করে খ্রিস্টান হিন্দু মুসলিম জৈন শিখ এই সব ধর্মের লোকরা একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই বসবাস করতে পারে সেই অন্যান্য দেশে যেরকম এই সব একসাথে বসবাস করতে পারে না সেই জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছিলেন আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এখানে হিন্দু মুসলিম খিস্টান শিখ জৈন কারোর সাথে ধর্মের কোনো বিবাদ হয় না বা কারোর সাথে মারামারি সবাই একসাথে আমরা ভাই ভাই হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে থাকি সেই সেই কারণে হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের একটা ইতিহাস জুড়ে একটা নাম করে গিয়েছে